কাছাকাছি কলেজ রয়েছে মানিকপাড়াতে মানিকপাড়ায় প্রায় সবধরনই কোর্স করা যায় যেমন পলিটিক্যাল অনার্স ইংলিশ অনার্স হিস্ট্রি অনার্স জিওগ্রাফি অনার্স বাংলা অনার্স ইংলিশ অনার্স এবং অন্য দিকে রয়েছে এন সি সি এই কলেজের গুরুত্বপূর্ণ একটি বিষয় এছাড়াও এই কলেজের পড়াশুনো খেলাধুলো বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি হয়ে থাকে অন্যান্য ছাত্রগুলি যারা বাইরেও পড়াশুনো করতে চায় তারা বাইরের কলেজ নিতে পারে কেন না এইখানের কলেজে তেমনভাবে গুরুত্বপূর্ণভাবে পড়াশুনোর কোনো রকম আগ্রহ দেখা যায় না এবং টিচারের সংখ্যা এত বেশি নেই যা ছাত্রীদের সম্পূর্ণভাবে শিক্ষা দিতে পারে এছাড়াও এখানের পরিবেশ এবং কালচার এতটাও ভালো নেই তাই অন্যান্য কলেজে বিভিন্ন দূরদূরান্তের কলেজগুলিকে ছাত্রছাত্রীদের যেতে হয়